পূর্ব মেদিনীপুর জেলার জলবায়ু তাপমাত্রা অনেক বেশি এখানে বৃষ্টিপাত অনেক বেশি হয় ঋতু ঋতু পরিবর্তন হয় গ্রীষ্ম বন্যা খরা প্রবল শীতও আমি অনুভব করেছি গ্রীষ্মকালে প্রবল গরমের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে খরার পুরো গ্রীষ্মকাল পুরো খরা হয়ে গেছে জল শুকিয়ে পুরো মাটি ফেটে গিয়েছে শীতে প্রচণ্ড ঠাণ্ডা প্রচণ্ড ঠাণ্ডাতে ঠাণ্ডাতে শীতে শীতে গেছি এপ্রিলের তাপমাত্রা তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি বেড়ে যায় অনেক অনেক সময় তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা কমেও যায় এই অঞ্চলে অনেক পরিবর্তন দেখা দেয় আবহাওয়া অনেক পরিবর্তন হয় প্রচুর মানুষ কষ্ট পায় এতে